মনীষা ম্যাডাম থেকে বলছি আমি বলছি সামনে আমার বোনের বিয়ে তো আমি আপনার নম্বরটা এক জায়গা থেকে পেলাম আপনি না কি ডিজাইনিং ব্লাউজ দুপাট্টা বেল্ট এইসব বানান তো সেই সংক্রান্তই কথা বলার জন্যই ফোন করলাম না একজনের কাছ থেকে পেলাম একজন আপনার কাস্টমার আমাকে নম্বর দিলো বিয়ে হচ্ছে জানুয়ারির বাইশ তারিখে

দুহাজার চব্বিশ হ্যাঁ সবই লাগবে ম্যাডাম আপনি একটু বলুন মানে কিরকমভাবে কি হয় আমার তো সেরকম আইডিয়া নেই তো সে জন্যই সাজেশন বলতে ওই ডিজাইনিংই সব চাইছে বেল্ট ও ওড়না এইসব

আচ্ছা

আচ্ছা বেনারসিরও আপনি ওই করে দেবেন

হ্যাঁ হ্যাঁ

আচ্ছা

আচ্ছা তো এই চারটেতেই একই জরির কাজ করবেন চারটেতেই আচ্ছা ঠিক আছে তো কিরকম চার্জ চারটে একশো একই প্যাকিংয়ে চলে আসবে সেটা আচ্ছা কিরকম আর কি কি মানে প্রাইস স্টার্টিং কিরকম আচ্ছা ঠিক আছে জরির ওপর ডিপেন্ড করছে

হ্যাঁ বলুন আচ্ছা আর যদি আমি তিনটে মানে ব্লাউজ আপনার ব্লাউজ হচ্ছে আর দুপাট্টা আর বেল্ট শাড়ি আমি অন্য কোথাও নিই ম্যাডাম শাড়িতে ডিজাইন করতে হবে না এই তিনটে দিলে এই তিনটের কোনো প্যাকেজ আছে কি আচ্ছা

ঠিক আছে ম্যাম তাহলে আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করছি আপনি একটু আমাকে পাঠিয়ে দিন ডিজাইনগুলো আপনি সবই যা আছে শাড়ির শাড়ির টারির সবের ছবি পাঠিয়ে দেবেন আপনি ঠিক আছে ওকে ম্যাডাম